হ্যালো হ্যাঁ বলছিলাম যে এই সপ্তাহের শেষে কারো কারো তো ঘুরতে গেলে হতো তো আমিও ভাবছিলাম তাহলে ঘুরে আসব চল হ্যাঁ তাহলে বেরিয়ে গেলেই হয় তাহলে শুক্রবার দিন রাত্রে তাহলে বেরিয়ে যাব হ্যাঁ রাত্রির দিকে একটা ট্রেন আছে ওই দশটা কতয় একটা ট্রেন আছে অটো স্ট্যান্ডে চলে যাব তাহলে তাও করলেও হয় এবার রবিবার রাত্রিতেও ফিরে আসতে হবে কারণ পরের দিন এসে সকালে আবার ডিউটি আছে হ্যাঁ ঠিকই আছে তাহলে কোন কোন জায়গা কভার করবে বল তো ঠিক আছে তাহলে আমি ট্রেনের টাইমটা দেখে নিই সেটাই ভালো হবে আর তার মধ্যে হচ্ছে থাকার কী ব্যবস্থা আছে কোথায় কোনো হোটেল বুক করবে না তাহলে খুব ভালো হবে হ্যাঁ সেটাই ভালো হবে তাহলে আমি ট্রেনের টাইমটা দেখে নিই দেখে নিয়ে তোমাকে জানাব ঠিক আছে হ্যাঁ কালকে অফিস যাব

ঠিক আছে কালকে তাহলে দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে